হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও তাহলে হয়তো ওই পাইপ লাইনে লিকেজ দেখা দিয়েছে বুঝলেন তো একটা পাইপ লাইনে আর কি ও বেশ শুনুন আমার তো আজকে রাত হয়ে গেছে আজকে তো আর যেতে পারবো না সন্ধে হয়ে গিয়েছে তো তাহলে আমি যদি কালকে সকাল দশটায় যাই তাহলে কি আপনার হবে না না পরিচয় আছে বলেই তো আমি আপনাকে বলছি কাল করে দেব নাহলে তো দু দিন টাইম নিতাম আপনার কাছে দু দিন সময় নিতাম আপনার কাছে আমি বেশ তাহলে আমি দেখছি কি করা যায় আপনার ওই এমনি মোটরের সমস্যাটা সব আর নেই তো কিছু ও শুধু এই পাইপ লাইনের সমস্যাটা না

ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ও তালে শুনুন না তাহলে বেশ ঠিক আছে আপনি আমায় এত করে বলছেন আমি সন্ধেবেলায় যাব কিন্তু হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনার ঘরে কি ওই পাইপ লাইন জোড়াবার যে আঠা সেই আঠাটা কি আছে তাহলে হয়তো আমি কোনো মানে মেশিন টেশিন না নিয়ে গিয়ে আমি তাহলে করে দিতাম আর কি না থাকতেও তো পারে দেখুন যদি বেশ আপনি খুঁজুন না পেলে আপনি আমাকে বলবেন আমি নিয়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ বেশ তাহলে দাদা আমি রাতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বেশ ঠিক আছে হ্যাঁ রাখছি দাদা হ্যাঁ হুম হুম